আমাদের গ্রামে অনেক ছোটোছোটো বাচ্চারা রবীন্দ্র নৃত্য করতে খুব ভালোবাসে তাদের বাড়ির লোকও খুব আগ্রহের সাথে তাদেরকে পাঠায় রবীন্দ্র নৃত্য করতে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সব পুজোতেই আমাদের গ্রামে রবীন্দ্র নৃত্য হয় আমরাও দেখে খুব অনুভব করি খুব আনন্দ পাই আমরাও খুশি তারা এই নৃত্য করছে বলে আমরাও চাই আগামী দিনে যেমন তারা আরও করতে পারে বা আরও ছোটোছোটো কোনো বাচ্চা